হ্যাঁ আমরা মুরগি বাড়িতে আমরা পালন করি আমাদের বাড়িতে যে প্রথম আমরা মুরগি পালন করার জন্য যা ওদের জন্য থাকার জন্য প্রথমে আমরা ঘর বানাই কাঠের ঘর কিংবা মাটির কিংবা মাটির বেড়া দিয়ে যেসব ঘরগুলো হয় গ্রাম্য এলাকায় আমরা সেভাবেই করি প্রথম তারপর হাঁসের বা মুরগির বাচ্চা আমরা কিনে নিয়ে আসি কিংবা আমরা বাড়ি মুরগি পুরানো যে মুরগি থাকে তাদের দিন ফুটিয়ে তাদের বাচ্চা তুলি সেই বাচ্চাটাকে আমরা ছোটোবেলায় যে লালন পালন করতে হয় তাদেরকে ঠিকভাবে দেখে শুনে রাখা তাদের সঠিকভাবে প্রোটেকশান দেওয়া এক কথায় আমরা তাদেরকে ওষুধপত্র সব দিক থেকে খাইয়ে ছোটোবেলায় যখন একদম ছোটোবেলায় যখন তারা ডিমের থেকে ফুটে বেরোয় তখন আমরা তাদের জন্য যে সরু দানা ম্যাস কিংবা আমরা যে সালের যে ছোটো ছোটো যে চালের কাটা চালের যে ইয়েটা বেরোয় আমরা সেটা খাওয়াই এবং জল সাথে খাবয়ে আমরা ঢেকে ঢুকে রাখি যেন কোনো পাখি কোনো বড়ো ধরনের কোনো পাখি কিংবা কাক চিল এরা ব্যাঙ সাপ এরা যেন কোনো রকমের বাচ্চার ওপরে অ্যাটাক না করে বাচ্চাগুলোকে না খেয়ে ফেলে আমরা দেখে শুনে রাখি কিংবা আমরা ঢেকে ঢুকে রাখি সব সময় খাঁচা করা থাকে খাঁচার মধ্যে রেখে দিই এমন নিরালা জায়গায় গাছের ছায়া আছে বাড়ির যে কোনো ভালো ঠান্ডা জায়গাযুক্ত যে জায়গাটা আছে সেখানে রাখি আমাদের নিয়ম মাফিক আমাদের খাদ্য তাদের দিতে হয় এ আমরা প্রথমত তাদেরকে বড়ো করে তুলি আস্তে আস্তে যখন একটু বড়ো হয়ে যায় তখন আমরা ছেড়ে দিই খামার দিয়ে আগড়া ক্ষেত খন্ড করা আছে তার মধ্যে দিয়ে তারা খাবার সংগ্রহ করে কেঁচো পোকামাকড় ধান চাল পড়ে থাকে সেসব তারা সংগ্রহ করে খায় দেবী তাদের তখন অল্প খাবার দিলেই মিটে যায় ওদের খাবারটা আমরা দিই আমাদের ভাত কিংবা ধানের যে খোঁসাটা বেরোয় সেটা ওদেরকে দিলে ওরা খেয়ে নেই বা আমরা আরও যদি আমরা যদি দিতে পারি তাদেরকে যদি শাক সবজি সেদ্ধ করে দিতে পারি তাহলে তো ভালোই হয় সেগুলোও দিই মাঝে মধ্যে আমাদের মুরগি বা হাঁস বড়ো হয়ে যায় গেলে আস্তে আস্তে তাদের একটা নির্দিষ্ট টাইম আছে ডিম পাড়ার সেই সময় যখন ওরা ডিম পাড়ে তখন তাদের ডিম পাড়ার জন্য আমরা একটা জায়গা করে দিই যে উ সেই জায়গাটায় তারা ডিম পাড়বে সেই জায়গাটাকে তাদের ঠিক থাকে যে এখানে ডিম পারতে হয় ডিম পারলে সে ডিম যদি মনে করি যে আবার বাচ্চা ফোটাবো তাহলে আমরা সেই ডিমটাকে আমরা রেখে দিই সে সেই ডিমগুলো নিয়ে বসে সে ডিমগুলো বাচ্চা ফোটায় বা আমরা যদি মনে করি যে এই ডিমগুলো আমরা খাবো আমরা সেই ডিমগুলো তুলে নিয়ে আসি আমরা রান্না করে খাই কিংবা বিক্রি করবো সেগুলো আমরা বিক্রি করে দিই দিয়ে তার থেকে যে পয়সা বেরোয় ওদের বাড়ির মেয়েরা ডিমগুলো অনেকে সংসার চালাতেও কষ্ট হয়ে যায় সেই ডিম বিক্রি করে তাদের সংসার চলে যায় সেই ডিমগুলো একসাথে যদি অনেকটা ডিম হয় অনেকটা টাকাও পাওয়া যায় একসাথে বাজার ঘাট করা যায় সে ডিমগুলো একসাথে তারা বেঁচে টেচে যে পয়সাটা হয় সেই পয়সায় বাজার ঘাট সবজি বা মশলাপাতি বাজারঘাট করা হয় এবং পোল্ট্রি চাষ বই মুরগি বা হাঁস ডিম থেকে বা ওর যে বয়স হয়ে গেছে মুরগিটা আমরা মনে করি যে মুরগিটাকে আমরা মেরে খাবো বা কিছু তাহলে আমরা মেরে খেয়ে নিই বা বিক্রি করবো যদি মনে হয় মনে করি যে বিক্রি করবো তাহলে আমরা বিক্রি করে দিই তিনশো চারশো দুশো আড়াইশো যে দামে যেমন তার মাংস শরীরে তেমন দামে বিক্রি করে দিই তার থেকেও যে পয়সা হয় আমরা সংসারের কাজে লাগাই সাংসারিক দিক থেকে মুরগি মুরগি পালন করা খুবই উপকারী এবং খুবই ভালো হাঁজ মুরগি বাড়িতে থাকলে বাড়িতে অনেক সময় অনেক বাচ্চা কাচ্ছা চাল ভাত ফেলে অনেক ভাত নষ্ট হয় অনেক বাড়িতে সেই সবগুলো তাদেরকে দিয়ে খাবিয়ে তাদের তাদেরও উপকার হয় আমাদেরও চাল নষ্ট ভাত নষ্ট না হয় আমাদের সব দিক থেকে উপকার হয় মুরগি বাড়িতে থাকা খুবই ভালো মাংস দিক থেকে বলো ডিমের দিক থেকে বলো দুটোই আমরা তাদের থেকে পাই তাদের উপর থেকে আমরা পয়সাও ইনকাম করতে পারি তাদের থেকে আমরা অনেক কিছু উপকার আমরা পাই আমাদের মুরগি পালন করা খুবই ভালো আমরা মনে করি খুবই ভালো